আমার রান্নার মধ্যে অন্যান্য খাবারগুলি হল ফুলকপি আলুর তরকারি ওটা বানাতে ভালোবাসি পোস্ত বানাতে ভালোবাসি তার মধ্যে লুচির সাথে আলু ভাজা বা ছোলার ডাল কুমড়োর তরকারি কুমড়োর তরকারিতে চিনি সব তরকারিতেই একটু চিনি দিতে ভালোবাসি চিনি দিয়ে একটু ভালো হয় চিনি দিতে ভালোবাসি তার মধ্যে মাংসর ঝোল বা মাংসর কষা যেদিন খাওয়া চলে বা অন্যান্য আরও ইত্যাদি খাওয়ার আছে যে সব হয় তৈরি মুড়ির সাথে একটু আলু ভাজা হলে ভালো লাগে আলু সেদ্ধ না একটু আলু ভাজা হলে একটু ভালো লাগে ইত্যাদি ইত্যাদি খাওয়ার করতে ভালোবাসি